আমার গ্রামের কাউকে সাপে কামড়ালে আমার প্রথম করণীয় হবে আমি সেই ব্যক্তিটাকে সান্ত্বনা দেবো এ বং তার বাড়ির লোককে সান্ত্বনা দেবো কারণ কোনও মানুষ খুব দুশ্চিন্তা করলে ভয়ের মধ্যে থাকলে তার বিষটি আরও শরীরে দ্রুত ছড়িয়ে যেতে পারে এবং যে ব্যক্তিকে সাপে কামড়িয়েছে তাকে আমি সান্ত্বনা দেবো বলব ঘুমাতে নিষেধ করব সর্বপ্রথম আমার এটা করণীয় হবে তারপর আমি চেষ্টা করব তাকে যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত সম্ভব আমার বাড়ির সামনাসামনি কোনও যদি স্বাস্থ্য কেন্দ্র বা হসপিটাল থেকে থাকে সেখানে নিয়ে যাওয়ার কারণ সেখানে নিয়ে গিয়ে সিরাম পুশ করলে ব্যক্তিটাকে সহজেই বাঁচানোর সুবিধা হবে প্রথমত এটা আমার করণীয় থাকবে দ্বিতীয়ত আমি তার বাড়ির লোককে বোঝাবো যে সাপটা কামড়ানোর পর যেমন না কোনও গুণিন তান্ত্রিক ওঝা বা যারা সাপুড়ে থাকে তাদের কাছকে না নিয়ে যেতে তাতে করে ব্যক্তিটা মৃত্যুর সম্ভাবনা বেশি থাকে প্রথমত ফাস্ট চিকিৎসা করার জন্য আমি হসপিটালে রেফার করার চেষ্টা করব দ্বিতীয়ত আমি গাড়ি ডাকার চেষ্টা করব গাড়ি ডেকে ব্যক্তিটার যত দ্রুত সম্ভব আমি হসপিটালে নিয়ে যাওয়ার জন্য আবেদন করব তাদের আর বাড়ির লোককে আমি বলব যে তারা যাতে না আরও হোপলেস হয়ে পড়ে তাদেরকে সান্ত্বনা দেবো তাদের বাড়ির পাশে থাকব আর সহজেই তাকে হসপিটালে নিয়ে গিয়ে তার ক্ষতস্থানে ওষুধ এবং সিরাম দেওয়ার ব্যবস্থা করাবো তারপরে আমি তার ক্ষতস্থানটিকে নিয়ে গিয়ে আমি হসপিটালে দিয়ে